হ্যাঁ আমি যদি কোনো গবাদি পশুর মালিক হই তাহলে আমাকে বিভিন্ন ধরণের যত্ন নিতে হবে পশুর ওপর প্রথমে যে পশুটি আমার কাছে থাকবে সেইটিকে ভালো অবস্থায় রাখতে হবে তাকে নিয়মিত ভালো ও পুষ্টিকর খাবার দিতে হবে তাকে পরিষ্কার রাখা এবং ভালো জায়গায় ও পরিষ্কার জায়গায় তাকে রাখতে হবে তারপর সে যখন পশুর যত্ন জন্ম দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে তখন তাকে আরও ভালোভাবে পুষ্টিকর খাবার দিতে হবে যাতে তার জন্ম দেয়া নতুন শিশুটি ভালো ও ভালো হয় এর এরপরেই শিশুটি যখন জন্ম নেবে তখন তাকে আরও ভালো করে রাখতে হবে তখন তাকে গরম জায়গায় রাখতে হবে এবং ছোট্টবেলায় তাকে বিভিন্ন ধরণের মায়ের দুধ খাওয়াতে হবে এছাড়াও পুষ্টিকর খাবার খাওয়াতে হবে তাকে প্রথমে বেঁধে রাখা চলবে না তাকে ছুটতে দিতে হবে এবং ছোটাছুটি করার পরে যখন একটু বড়ো হয়ে যাবে তাকে ধরে বা বেঁধে রাখা শেখাতে হবে তারপরে তাকে ঘাস এবং লতা পাতা এবং আরও পুষ্টিকর যেসব খাবার রয়েছে তাকে খাওয়াতে হবে ফলে শিশুটি বড়ো হবে এরপরে আমাদের নতুন শিশুর জন্ম হবে